হ্যালো হ্যাঁ কে কে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কেমন আছিস ভাই বল হ্যাঁ কী করবো বল রাস্তাগুলো তো সরকার তো ঠিক করে নি সে তো আমরা দেখ আমরা সাবধানে চালাচ্ছি ঠিক আছে এবার রাস্তাঘাটও দেখ তবুও কী করা যায় বলতো তার মধ্যে যদি হয়ে যায় কিছু করার আছে এবারে আমরা সাবধানে চালাচ্ছি এবারে তোমাদেরও একটু দায়িত্ব আছে যে সিভিক ভলেন্টিয়ার হয়েছো এবারে টোটোদের একটু মানে ইয়ে করা দরকার যে বাইক ফাইক নিয়ে যাচ্ছে যারা তাদেরকে একটু সাবধানও করা দরকার কিন্তু তোমরাও সেটা করছো না আমাদের ওপরে এত চাপ দিলে হবে ঠিক আছে সব সব টোটো ড্রাইভার তো সমান হয় না এবারে আম হ্যাঁ ইউনিয়নই আমাদেরকে বলেছে সাবধানে চালাতে এবার আমরাও সাবধানে চালানোর চেষ্টা করি এবার মাঝে মধ্যে দুর্ঘটনা হয়েও যায় কী করবো সেটা আমরা সেটা ভাগ্যের ওপর নির্ভর কেন টোটো তো আবার তো ব এ গাড়ি না ও তো হালকা গাড়ি আর কি বলবো হুম আমি হুম সে সাবধানে আমরা চা হ্যাঁ সাবধানে আমরা চালাচ্ছি কিন্ত ওই টো টোটো তো এবারে হালকা গাড়ি এবারে আমরা কত এ করবো আমরা তো আর ছ ছ জনের বেশি নিতে পারি না ওই কখনও চারজন কখনও একজন এরমই হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওকে বায়